আমার প্রিয় বিষয়বস্তু হলো ঐতিহাসিক কাহিনি সামাজিক কাহিনি গোয়েন্দা কাহিনি এবং ভূতের গল্প আমি সারাজীবন যদি একই ধরনের বই পড়ি তাহলে আমার মনে হবে যা আমি সেই বিষয়ে হয়তো অত্যন্ত গভীরভাবে ধারণা লাভ করতে পারবো কিন্তু অন্যান্য বিষয় সম্পর্কে আমার একটা অপর্যাপ্ত ধারণা রয়ে যাবে সাম্প্রতিক কালে আমার পড়া বই হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পথের দাবী